পোকা মাকড়ে কামড় যেমন ধরুন মৌমাছি বোলতা বা যে কোন ধরনের কীট পতঙ্গ যদি কামড় দেয় তো আমাদের ঘরোয়া পদ্ধতি প্রথমেই থাকে যে কোথায় যেখানটা কামড়ে দিয়েছে সেখানটায় তুলসী পাতা বেটে তুলসী পাতার রস লাগানো এছাড়াও মধু লাগানো বা কলগেট লাগানো যাতে সেই জায়গাটি থেকে আমাদের তৎক্ষণাৎ একটু রেহাই পাওয়া যায় কিন্তু যখন হুল ফুটে যায় তখন কিন্তু হুলটা বের করার জন্য আমাদেরকে একটু চুন ওগুলো লাগানোর পাশে একটু চুন লাগিয়ে দিতে হয় যাতে সেই জায়গাটা ভালো করে পেকে যায় এবং হুলটা বাইরে বেড়িয়ে আসে তো সেই জন্য সেই কাজটি আমাদেরকে করতে হয় এছাড়াও আমাদের যখন খুব বাড়াবাড়ি হয়ে যায় তখন কিন্তু অবশ্য হসপিটালে যেয়ে ডাক্তার দেখানো উচিত যদি বেশি বাড়াবাড়ি হয় কিন্তু পোকা মাকড়ে কামড়ালে সাধারণত জ্বালা করে বা এই মৌমাছিতে কামড়ালে হুল ফুটিয়ে দেয় তো সেগুলো নিরাময়ের জন্য আমাদের যে ঘরোয়া পদ্ধতিগুলি আছে সেগুলি কিন্তু কাজে লাগে এছাড়াও অ্যালোভেরা লাগিয়ে দিলে যেখানটায় কামড়েছে অ্যালোভেরা অ্যান্টিসেপ্টিকের কাজ করে সেজন্য যেখানটাই জ্বালা করবে সেখানটায় কিন্তু তৎক্ষণাৎ সেই জ্বালাটা থেকে মুক্তি পাওয়া যায় তো সেই জন্য যদি কোনো পোকা মাকড় কামড়ায় আগে তো মানুষ এতো উন্নতি জগৎ বুঝতো না তখন কিন্তু এই ঘরোয়া পদ্ধতিগুলোকেই কাজে লাগিয়ে তারা রোগ নিরাময় করতো বা এই পোকা মাকড়ের কামড় থেকে ও ধরুন যারা যে মৌমাছির মধু সংগ্রহ করতে যায় তাদের তো মৌমাছিতে কামড়ায় তাহলে তাহলে আগে থেকে ব্যবস্থা নিয়েই যায় যে আমাদেরকে মৌমাছিতে কামড়ালে আমরা কী করে সেটা থেকে বেড়িয়ে আসবো তো সেই রকমই এখন তো এক এটা তো নয় যে তারা হসপিটাল থেকে ওষুধ নিয়ে রেডি করে তারপরে যাচ্ছে সেরকম তো হয় না তো তারা যেটা তাদের সামনে পায় ঘরোয়া পদ্ধতিগুলোই কিন্তু তারা নিয়ে যায়